মাছ ধরতে গিয়ে আমরা সাধারণত কোনো সম্মুখীন হইনি কিন্তু কী হয় অনেক সময় মাছ ধরতে যাওয়ার সময় আমাদের দেখে নিতে হয় যেখানে মাছ আছে সে জায়গাটা কেমন জায়গা সাধারণত পিচ্ছল বা অন্য কোনো পিচ্ছল বা যদি একটুু কী বলবো যে একটু কাদা জায়গা হয় সেখানটা একটু সাবধানে যেতে হয় আর ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের অবশ্য আমাদের ঘূর্ণিঝড় আমরা দেখেই যাই আবহাওয়া যদি খারাপ হয় তাহলে কিন্তু আমরা মাছ ধরতে যাইনি আর যদি এইরকম পরিস্থিতি আমরা কখনও পড়ি তাহলে সব সমময় আমরা ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য কী করব যে কোথাও আশেপাশে যদি কোনো ঘর বা কোনো কিছু অফিস আদালত অফিস আদালত না স্কুল ঘরে আর কি যদি কোনো কিছু থাকে সেখানে গিয়ে কিন্তু আমরা প্রথমে আশ্রয় নেবো বা জমি যদি কোনো কোনো ঘূর্ণি ঝড় হয় তাহলে কী হবে সামনাসামনি যদি বড়ো আল থাকে জমির আল সেখানে গিয়ে আমরা বসে থাকবো চুপচাপ